আমি আমার বাগানের ফুলের যে গাছগুলি হয় সেইগুলো সাধারণত নার্সারি থেকে কিনে নিয়ে এসে বাগানে লাগাই আর ফলের যে গাছ হয় সেই ফলের গাছগুলো সাধারণত বাড়িতে বীজ দিয়ে স্বাভাবিকভাবেই ফলের গাছগুলোর চাষ করে থাকি